আমি যে পণ্যটি সবসময় নিয়ে ঘুরতে পারি সেটি হলো সেটি সেটি হলো জনসনের বেবি ক্রিম যেটা সত্যিই খুব ভালো এবং আমার আমার আমার সেটা মাখতেও খুব ভালো লাগে এবং সবসময় এটি নিয়ে আমি ঘুরি এটা মাখলে মুখটা অনেকটা উজ্জ্বল দেখায় এবং শীতের সময় এটি এটি আমার খুব কাজে আসে